অবশ্যই পেট্রলের দামে বৃদ্ধি পাওয়াতে বাইকিংয়ে অনেক প্রভাব পড়েছে আগে আমি বাইক নিয়ে অনেক ঘুরে বেড়াতাম কিন্তু এখন বাইক নিয়ে আমি ঘুরতে পারি না তার কারণ হলো অনেক এখন পেট্রলের দাম বেড়ে গেছে আর জ্বালানি ব্যবহার পরিবেশের কাছে অনেক ক্ষতিকারক সেই জিনিসটা একটু রদ করতে হবে